আমি চুলাচোখা থেকে ফ্রাইড রাইস ও চিলি চিকেন অর্ডার করেছি আমি এই খাবারের অর্ডারের সাথে মিষ্টি জাতীয় খাবার যোগ করতে চাই আপনার কাছে কি মিষ্টি জাতীয় খাবারের তালিকাগুলি বলুন আইসস্ক্রিমের কী কী ধরণ পাওয়া যাবে আমার অর্ডারে তাহলে দুটি ম্যাঙ্গো ফ্লেভার আইসস্ক্রিম যোগ করুন আপনার কাছে গাজরের হালুয়া হবে যদি হবে তাহলে এক প্লেট গাজরের হালুয়াও যোগ করে দেন